আমি আজ মেদিনীপুর যাবো বলে চন্দ্রকোণা টাউন থেকে ঠিক করেছি সেইজন্য একটা গাড়ির দরকার তাই আমি গাড়ির ড্রাইভারকে ফোন করলাম এবং যাতায়াতের জন্য খুব তাড়াও ছিলো তাই ড্রাইভারকে বললাম একটু তাড়াতাড়ি আসুন তো আবারও ফোন করছে ড্রাইভার যে আমি জায়গায় পৌঁছেই গেছি কিন্তু দেখতে পাচ্ছি না আপনাকে তখন আমি আবার বললাম দেখুন আমি এই চন্দ্রকোণা টাউনে বাস স্ট্যাণ্ডে ঠিক মিষ্টির দোকানটার অপোজিট উল্টোদিকে দাঁড়িয়ে আছি এই বলতে ড্রাইভার আবার আমাকে খুঁজে পেলেন